ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং ছুটির দিনগুলির মধ্যে অনেকগুলি দিনই আছে যেগুলো আমরা ছুটির দিন হিসেবে পাই তার মধ্যে আন্তর্জাতিক ছুটি হিসেবে আমরা পাই ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট এর বাদেও আমাদের ছুটি আছে অনেকগুলি এগুলি হয় আমাদের রাজ্য অনুযায়ী এই ছুটিগুলি শুরু হয় বৈশাখ মাসের শুরু থেকে তো বৈশাখ মাসে প্রথমত নববর্ষের কারণে অনেক অনেক ছুটি আমরা পেয়ে থাকি এর পরেও জ্যৈষ্ঠ মাসের কিছু কিছু ছুটি আমরা পেয়ে থাকি যেমন গঙ্গা পূজা লোকনাথ তিরোধান আষাঢ় মাসেরও এরকমই কিছু কিছু ছুটি আমরা পেয়ে থাকি যেমন ইদুজ্জোহা শ্রাবণ মাসের কিছু কিছু ছুটি আমরা পেয়ে থাকি তার মধ্যে মনসাদেবীর ছুটি ভাদ্র মাসের ছুটির মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ছুটি এবং বিশ্বকর্মা পুজো এখান থেকে শুরু হয় আমাদের দেবীপক্ষের আগমনের উদ্যাপন তো বিশ্বকর্মার পরেই আসেন মা দুর্গা আশ্বিন মাসে তার আবির্ভাব হয় এই আশ্বিন মাসেই মা দুর্গার মহাসপ্তমী মহাঅষ্টমী মহানবমী ও মহাদশমী ছুটি কার্তিক মাসের প্রথমেই লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোর এক ছুটি তার পরে পনেরো দিন বাদে কালী পুজোর দীপাবলি দেওয়ালির এক ছুটি এইভাবেই ছুটিগুলো শেষ হয় তারপর আসে অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এইগুলোতে অত বেশি ছুটি না থাকলেও অগ্রহায়ণ মাসে গুরু নানকের জন্মদিন হিসেবে পৌষ মাসের বিবেকানন্দের জন্মদিন হিসেবে মাঘ মাসের প্রজাতন্ত্র দিবস হিসেবে গণেশ পুজো হিসেবে ফাল্গুন মাসের রামকৃষ্ণদেবের হিসেবে চৈত্র মাসে কিছু ছুটি না থাকলেও গুড ফ্রাইডে ছুটিটি থাকেই এইভাবে আমরা প্রতি বছরই অনেকগুলি দিনই ছুটি পাই এর মধ্যে আমরা দুর্গা পুজো কালী পুজোর দেওয়ালির যে উৎসব এতে আমরা অনেক বেশিভাবে মেতে থাকি উদ্যাপিত করি এটাই হলো আমাদের ভারতীয় উৎসবে ভারতীয় উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ ছুটিগুলি